আমি ইউটিউবেও খাবারের রেসিপি দেখি আর তার সাথে সাথে টি ভিতেও যে রান্নার প্রোগ্রামগুলি হয় সেগুলি দেখে থাকি যেমন জি বাংলায় রান্নাঘর এই প্রোগ্রামটি খুবই জনপ্রিয় এবং দেখতেও খুবই ভালো আর মানুষেরও খুব উপযোগী কেননা এখান থেকে আমি নানা ধরনের খুব সাধারণ রান্না অতি সহজে শিখেছি আর তার সাথে ইউটিউবেও নানা ধরনের মাংসের রেসিপি এবং বিরিয়ানির রেসিপি পোলাও এই সমস্ত কঠিন রান্নাগুলো আমি খুব সহজেই শিখে নিতে পেরেছি তাই আমার মনে হয় এই রেসিপিগুলি শেখার জন্য ইউটিউব বা যে রান্নার পোগ্রামগুলি হয় সেগুলি দেখা বা লক্ষ্য করা খুবই ভালো তাহলে নিজেরাই কারো সাহায্য ছাড়াই রান্না করতে ও শিখতে পারবে